তা তা দৌড় চেষ্টা ছোটবেলায় নিয়মিত খেলা ছিল নিয়মিত খেলতাম যেমন ধরুন স্কুলে বিস্কুট দৌড় অংক দৌড় তার তার পরে আরও অনেক কিছুর খেলা খেলতাম নানান প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা আয়ু আলু দৌড় এসব নানান প্রতিযোগিতা হতো হুম সেগুলো খেলে এসেছি এবং এভাবে এভাবে দৌড়োলে আমা আমাদের শরীর অনেক ফিট থাকে অনেক স্ট্রং থাকে শক্তিশালী থাকে তার পরে তখন মানে দৌড়ালে শরীরের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে খাবার ভালোভাবে হজো হজম হয় দৌড় দৌড় শরীরের জন্য খুবই দরকার দৌড়ালে মন ভালো লাগে দৌড় দৌড় দৌড় শক্তিশালী দৌড় হতে হবে কোনো কাজ প্রয়োগ করার ক্ষেত্রে যদি কেউ দৌড় করে থাকে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের আমাদের বেশি কষ্ট হবে না শক্তি সঞ্চয় হয়